ভারত একটি কিদি কৃষিপ্রধান দেশ সেই ভারতবর্ষর দেশের পশ্চিমবঙ্গ জ রাজ্যের হুগলি জেলায় বি ভা বিভিন্ন ধরনের কৃষক রয়েছে এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকেন এখানকার প্রায় আশি পারসেন্ট মানুষই কৃষক এবং এই কৃষকেরা তাদের বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকেন বিভিন্ন মরশুম অনুসারে কখনও ধান কখনও গম পাট সবজি ফসল আলু ইত্যাদি চাষ করে থাকেন এখানকার প্রধান ফসল হলো ধান এছাড়াও তারা আলুও চাষ করে থাকেন অর্থকারী ফসল হিসাবে আলু ওর বিভিন্ন ধরনের চাষের ফলে মানুষের অর্থনীতি ধীরে ধীরে উন্নতি হয় এবং মানুষের জীবনযাত্রা চলে তাদের উদ্বৃত্ত ফসল তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বেচেও দেন কৃষকরা যাতে তাদের সারা বছর সংসার চলে অন্য কোনো উপায় না থাকায় তারা এটিকেই প্রধান পেশা হিসেবে ব্যবহার করতে চান এবং এটির সাহায্যে তারা তাদের সংসার চালান বা জীবিকা অর্জন করেন আর যেহেতু কোনো বিকল্প নেই তাই কৃষির উপরেই নির্ভর করতে হয় কিন্তু বর্তমানে এত উন্নতি সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন বিভিন্ন ধরনের সমস্যাগুলির মধ্যে উল্লেকযোগ্য হল ফসলের দাম না পাওয়া মানুষ উদ যথেষ্ট ফসল চাষ করে যদি তার একটা প্রভূত ক্ষতি হয় এবং খরচ হয় এবং তার জন্য যদি তারা যথেষ্ট দাম না পান তাহলে তারা ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এই হতাশা থেকে তারা মানসিক অবসাদে ভোগেন এবং তারা ধীরে ধীরে বিভিন্ন লসের সম্মুখীন হন তার কারণ তারা ফসলের যথেষ্ঠ দাম পান না কোনো বছর বা আবহাওয়া পরিবর্তনের ফলে অতি বৃষ্টি বা অতি খরার ফলে যথেষ্ঠ পরিমাণে আলুর ফসল বা অন্যান্য ধরনের বিভিন্ন ফসলের ফলন যথেষ্ঠ ভালো হয় না এর ফলে এটিও একটি সমস্যারূপে মানুষের কাছে সৃষ্টি হয়েছে এছাড়াও রয়েছে প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য কারণে যথেষ্ঠ পরিমাণে মানুষ কাজ পাচ্ছে না মাঠে এছাড়া যথেষ্ট পরিমাণে সময়ের অভাবও দেখা দিয়েছে এর ফলে বিভিন্ন কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে ফলে তাদের সমস্যা বাড়ছে